নতুন বই বলতে আমি গীতাই পড়েছি এবং গীতাতে তো মহাভারতের কথা লেখা আছে এবং মহাভারতে যে শ্রীকৃষ্ণ ছিল তার কথাও আছে এবং সমস্ত চরিত্রটাই লেখা আছে বিশেষ করে এখানে মেয়েদের গুরুত্ব দেওয়া হো হয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণ ভগবানকে ডাকলে যে সত্যিই ভগবান আছে সেটাও এই বই থেকে আমার মনে হয় আমার আমার ধারণা অনুযায়ী আমার মনে হয় যে ভগবান সত্যিই আছে আর সেই সব মানে গীতা পড়ে আমার মানে অনেক শুভ বুদ্ধিও হয়েছে শুভ বুদ্ধি বলতে সেখানের ধ্যান ধারণা আমার মনোবল বেড়েছে ধৈর্য শক্তি বেড়েছে রাগ ক্রোধ ও ক্ষোভ হিংসা এগুলি সবই নিয়ন্ত্রণ করা যায় ভালো জিনিস পড়লে সব কিছুই সবসময় ভালো হয়